স্বাস্থ্যসেবা সামাজিক অবলম্বন এবং মর্যাদার দিক থেকে পুরুলিয়া জেলার বয়স্ক জনগোষ্ঠীর মুখোমুখি প্রধান সমস্যাগুলি হলো যে আমাদের গ্রামের স্বাস্থ্য কেন্দ্র ও চিকিৎসা ব্যবস্থা নেই পরবর্তী গ্রাম বা ব্লকে একটি করে হসপিটাল রয়েছে এবং স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেগুলি অনেক দূরবর্তী অঞ্চলে হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ও রাস্তাঘাট উন্নত না হওয়ায় যেতে অনেক অসুবিধা হয় রাস্তাগুলোও খুব খারাপ যেখানে একটি গাড়ি এলে সাইড দেওয়ারও জায়গা নেই এবং যোগাযোগ ব্যবস্থা বাস নেই তার জন্য খুবই অসুবিধা হয় যেতে এবং আমাদের এই গ্রামাঞ্চলে সুবিধা বলতে একটাই যে যে কোনো মানুষ অসুবিধা হলে সাহায্য করে এক ডাকে চলে আসে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং সবাই সবার উপকার করে এবং আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার অবনতিগুলো ঘটেছে এগুলো সরকারের চোখে পড়া উচিত এবং প্রত্যেক গ্রামে স্বাস্থ্য কেন্দ্র এবং একটি করে ডাক্তার নার্স থাকা দরকার এমার্জেন্সি পরিষেবাগুলি দেওয়া দরকার যেমন মাতৃ গর্ভাবস্তা থাকায় অ্যাম্বুলেন্সকে ফোন করলে অনেক দেরিতে আসে দেরিতে আসার প্রধান কারণগুলি হল রাস্তা খুব খারাপ তাই অ্যাম্বুলেন্স খুব তাড়াতাড়ি আসতে পারে না এবং রাস্তার থাকার জন্য এই অসুবিধাগুলো হয় তাই প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রে একটি করে অ্যাম্বুলেন্সের যদি ব্যবস্থা হয় তাহলে খুব ভালো হয় তাহলে চিকিৎসা ব্যবস্থাও খুব উন্নতি ঘটবে এবং প্রত্যেক গ্রামে একটি করে যদি একটি করে যদি নার্স থাকে তাহলেই আমাদের বেসিক ট্রিটমেন্টগুলো তারা করে দেবে ফার্স্টএডগুলো করতে পারবে আর সুবিধা বলতে সবাই সবার উপকার করে আর গ্রামাঞ্চলে অনেক ভেষজ উদ্ভিদ রয়েছে যেগুলি আমাদের চিকিৎসাতে কাজে লাগে এবং সেগুলি অনেক কাজে লাগে এবং সবাই জানে সেগুলি সেগুলির ব্যবহার তাই সরকারের কাছে একটাই রাস্তাঘাটের উন্নতি করে আর স্বাস্থ্য কেন্দ্র প্রত্যেক গ্রামে একটি করে অবশ্যই হওয়া দরকার এবং ডাক্তারও যেন প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রে অবশ্যই থাকে এবং সেগুলি যেন চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল হয়